আমার সব সময়ের প্রিয় খেলা হচ্ছে লুডো কারণ লুডো এমন একটা খেলা আমি যেখানে খুশি বসে খেলতে পারি এর জন্য কোনো নির্দিষ্ট জায়গা লাগে না বা কোনো বড়ো জায়গা লাগে না একটা ছোটো জায়গার মধ্যে আমি লুডো খেলতে পারি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তো লুডো খেলায় চার জন লাগে তো আমরা আমার অন বোন আছে আমার দিদি আছে আমার জামাইবাবু আছে আমি তাদেরকে নিয়ে লুডো খেলি লুডো খেলাটা আমার খুব শখের খেলা আমার খুব ভালো লাগে আমি অবসর পেলেই বা সময় পেলেই আমি লুডো খেলি কখনও কখনও ফোনেও লুডো খেলি তো লুডো খেলাটাকে আমি খুব ভালোবাসি আমার লুডো খেলতে খুব ভালো লাগে কারণ কি এই লুডো খেলাটাতে কোনো বেশি জায়গা লাগে না বা অনেকে ভালো জায়গা খুঁজতে হয় না যে এই জায়গাটায় খেলতে হবে বা ওই জায়গাটায় ভালো হবে খেলার জন্য এরকম কোনো ব্যাপার নেই লুডো খেলাটাই হচ্ছে একেবারেই তুমি যেখানে সেখানে বসে খেলতে পারবে এটা এমনই একটা জিনিস আর লুডো তো খুব ছোটো তো সেই ক্ষেত্রে আমার লুডো খেলাটা খুব ভালো লাগে